আইনি নথি তৈরি করা যেমন প্যান কার্ড বা আধার কার্ড বা ভোটের কার্ড তৈরি করা এখন আর অতোটা সমস্যাজনক নয় আগেকার দিনে যেমন প্রশাসন অনুন্নত থাকার জন্য ওগুলো অনেক জায়গায় ঘুরতে হতো বা অনেক রকম কিছু করতে হতো এখন প্যান কার্ড করতে গেলে যেমন আধার কার্ড ফোন নম্বর ফিঙ্গার প্রিন্ট নিজেকেই দিতে হয় এবং নিজেকে থেকে করতে হয় যেখানে নকলের কোনো ভয় থাকে না এবং প্রশাসন উন্নত হওয়ায় এগুলিও সমস্যা দেখা দেয় না কয়েক দিনের মধ্যেই সেগুলি পাওয়া যায় একমাত্র ট্রেড লাইসেন্স করতে গেলে তো সেই ক্ষেত্রে পোশা সনকে অনেক দালালের হাতে পড়তে হয় এবং সেই ক্ষেত্রে ওটাতে একটু সমস্যা দেখা দেয় তাছাড়া ভোটের কার্ডও ভোটের টাইম ভোটের কিছু দিন আগেই সরকার থেকেই করা হয় এবং আধার কার্ডও ফিঙ্গার প্রিন্ট এবং ফোন নম্বর থাকলে খুব সহজেই পাওয়া যায়